একবিংশ শতকে সব কিছুতেই যখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে শিল্পই বা তার থেকে বাদ যায় কেন পুরোনো পদ্ধতি ছেড়ে নতুন নতুন টেকনোলজি বা নতুন নতুন প্রযুক্তি বিভিন্ন শিল্পকে উন্নত এবং সুক্ষ্ম করে উটছে বিভিন্ন ধরনের শিল্প এবং হস্তকার্য বিভিন্ন ধরনের সুক্ষ্ম কাজ ও শৌখিন কাজ বিভিন্নভাবে প্রযুক্তির দ্বারা গড়ে উটছে বিভিন্ন বড়ো বড়ো ঐতিহাসিক ভবন বা বাড়িগুলি বা গৃহগুলি বিভিন্ন টেকনোলজির দ্বারা গড়ে তোলা হচ্ছে এবং তার ডিজাইন করা হচ্ছে যেমন আমাদের নবগঠিত রাম মন্দির এর অন্যতম বড়ো উদাহরণ এই প্রযুক্তির সাহায্যে মন্দিরটি যেভাবে গড়ে তোলা হয়েছে তাতে এক হাজার বছর এর ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই এছাড়াও বিভিন্ন প্রস্তর কাটিং বা বিভিন্ন ধরনের মার্বেল ও টাইলস কাটিংয়ে ক্ষেত্তেও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি ব্যবহার করা হচ্ছে যেমন কাট ও অন্যান্য তার দ্বারা বেশ কিছু জিনিসপত্র তো যে যার দ্বারা তৈরি হয় সেগুলিতেও সেগুলিকে কাটতে ও নকশা করতে ব্যবহার হয় বিভিন্ন যন্ত্র ও সরঞ্জাম এর সাহায্যে এছাড়াও তামা ও লোহাতে ডিজাইন করার জন্য বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে ফলে প্রযুক্তির দিক থেকে উন্নত হচ্ছে শিল্পক্ষেত্র এবং মানুষের জীবনযাত্রা ফলে কমছে খরচও